হ্যালো হ্যাঁ বলুন আপনি আপনি কোথা থেকে বলছেন ও আচ্ছা বলছিলাম আমি তো একটু পুরুলিয়ার বাইরে রয়েছি আপনি হসপিটালে সদর হসপিটাল যে দেবেন মাহাতো সেখানে আসলেই ভালো হয় এখন তো বুঝতেই পারছেন ওখানের পরিষেবা খুব ভালো দিচ্ছে আপনি ওষুধগুলোও কিন্তু হাসপাতাল থেকেই পেয়ে যাবেন তো আপনি আমি তো বাইরে রয়েছি কদিনের জন্য তো আপনি কি কদিন অপেক্ষা করতে পারবেন আপনার কি সমস্যাটা কি খুব হচ্ছে তো আগেরবারে যে ওষুধগুলো দিয়েছিলাম সেগুলো কি শেষ হয়ে গেছে আপনার ও তো বলছিলাম তাহলে স্যার আপনি সামনের কোনো ওষুধের দোকানে গিয়ে একবার প্রেশারটা চেক করিয়ে নিলে ভালো হয় তাহলে আপনি যদি আমাকে চেক করে বলেন আপনার এখন প্রেশারটা কত রয়েছে আমি তাহলে সেই হিসাবে আপনাকে ওষুধগুলো বলে দিতাম তাহলে কিনে আপনি এখন খেতেন আর বলছিলাম এরকম খাওয়ার পরে বমিভাব বা অন্য কিছু লাগছে কি মাথা ব্যথার সময়ই কিছু সমস্যা আর মাথা ব্যথা ছাড়া আর কোনো সমস্যা হচ্ছে তো আপনি যে চশমাটি ব্যবহার করেন সেটি প্রতিনিয়ত ব্যবহার করছেন ও তাহলে কী জন্যে হতে পারে আপনার কি বাইরে খাওয়াদাওয়া করেছেন সামনেই কিছু দিন ধরে তেল মশলা হ্যাঁ তেল মশলাজাতীয় খাবার মাংসটাংস বেশি খেয়েছেন ও আচ্ছা না ওইগুলো খাবারগুলো আপনি খাবেন না আমি আপনাকে বারণ করেছিলাম তো তাহলেই কিন্তু সমস্যাটা বাড়তে পারে ওগুলো এখন যতটা পারবেন ইয়ে করে যান কারণ সমস্যা বাড়লে বুঝতেই পারছেন আপনারই সমস্যা কাজের সমস্যা পরিবারের সমস্যা ঠিক আছে আমি হয়তো সবসময় থাকছিও না পুরুলিয়াতে সবসময় হয়তো আপনাদেরকে দেখতেও পাচ্ছি না তো আপনার যদি সমস্যাটা খুব লাগছে আপনি কিন্তু পুরুলিয়ার সদর দেবেন মাহাতো সদর হসপিটালে যেতে পারেন এখন ওখানের ডক্টর রণজিৎ ব্যানার্জী দেখছেন জেনারেল ফিজিশিয়ান একবার ওনাকে যদি পারেন তো দেখিয়ে নেন আর যদি আপনার মনে হয় আপনি অপেক্ষা করবেন তাহলে আপনাকে মোটামুটি পাঁচদিন কিন্তু একটু অপেক্ষা করতেই হবে হ্যাঁ আমাকে ফোন করুন আমি তখন হোয়াটসঅ্যাপে আপনাকে হ্যাঁ আমি আপনাকে হ্যাঁ ওষুধটা পাঠিয়ে দেবো ঠিক আছে আর বলছিলাম যে কী বলে আর এমনি আর অন্য কোনো সমস্যা হচ্ছে না তো আপনার আচ্ছা ঠিক আছে তাহলে আমি তাহলে পাঁচদিন পরেই তখন একবার আসুন হাসপাতালে আপনি তো রুম নাম্বরটা জানেন একবারে টিকিট কেটে চলে আসুন আর তারপরে তখন আমি দেখছি যে কী হচ্ছে সমস্যাটা আরেকবার একটু যাচাই করে দেখতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে